আমি সাধারণত আমার মোবাইল থেকে ফেসবুক ও ইন্সটাগ্রাম ইউস করে থাকি কারণ আমি টুইটাগ্রামটা ইউস করি না ফেসবুক আর ইন্সটাগ্রাম ইউস করে আমি সেখান থেকে ইন্সটাগ্রাম থেকে আমি কোনো খবর কিছু দেখি না কিন্তু ফেসবুক থেকে আমি চারিদিকের স খবরের সাংবাদিকের চ্যানেল সাবস্ক্রাইব করা যেহেতু রয়েছে আমার তাই ওখান থেকে আমি সমস্ত রকম চারিদিকের খবর বা কোনো কিছু ঘটে যাওয়া ঘটনা দেখি এবং ফেসবুক থেকে আরও অনেক কিছু দেখি যে কোথায় কী ঘটেছে বা কোথায় কী হচ্ছে এবং ফেসবুক এমনই একটা জিনিস যে কেউ ওখান থেকে কিছু খবর সঠিকও আসে আবার কিছু কিছু খবর ভুলও হয় কারণ স্ ও সব সঠিক খবর আসে না কারণ কিছু কিছু লোক তারা তাদের চ্যানেলের ভিউস এবং টাকা পয়সা কামানোর জন্য কিছু কিছু খবর ভুলও ছেড়ে থাকে তাই ফেসবুকে সব খবর সঠিক নয় তাই সব খবর সঠিক না থাকলে কোনো কোনো খবর ভুলও হয়ে থাকে এবং আমার পরিবারের সকলেই ফেসবুক ইন্সটাগ্রাম ইউস করে এবং ফেসবুকের খব কোনো ছোটো খাটো ঘটনাগুলি ঘটে যা আমাদের পরিবারে এই সব নিয়ে আলোচনা হয় এই সূত্রগুলো আসলে স কিছু কিছু সত্য এবং কিছু কিছু মিথ্যা তাই সব ঘটনাগুলি সত্য বলে কাউকে বলা উচিত নয় কারণ সব ঘটনা সত্য হয় না ফেসবুকে তাই এই ঘটনাগুলি অ খুব বেশি নির্ভরযোগ্য নয় যেগুলি ঘটে যায় সেগুলি মিথ্যাও হতে পারে আবার কিছু কিছু সত্যও হতে পারে তাই খবরগুলি যাচাই করে তারপর অপরকে বলুন